হ্যাঁ তারিখের কথা বলতে পারবো যেগুলো আমার মনে আছে এগারোয় জানুয়ারি দুহাজার বাইশ বারোই ফেব্রুয়ারি দুহাজার একুশ নয়ই জুন দুহাজার কুড়ি আঠেরোই জুলাই দুহাজার আঠা আঠেরো পাঁচই আগস্ট দুহাজার সতেরো